ভারত সরকার নতুন উদ্যোক্তাদের বিভিন্ন লোন দিয়ে সাহায্য করে এবং তাঁদের কাছে লোনের জন্য সেরকম কোনো চুক্তিও রাখছে না এবং এই লোনের সুধের পরিমাণ খুবই কম এতে ব্যবসায়ীরা খুবই উপকৃত হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন শিক্ষা উদ্যোক্তাদের পরামর্শ করে বিভিন্ন বিনিয়োগ করানো ও কর্ম সংস্থান বাড়ানো স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ দেওয়া হচ্ছে যাতে তাঁরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে স্বনির্ভর হতে পারে এছাড়া যুবক যুবতীদের ব্যবসা করার জন্য স্বল্প সুদে ঋণ দিচ্ছে এবং অনুদানযুক্ত ঋণ দিচ্ছে যাতে করে তারা সেই সমস্ত ক্ষেত্র থেকে নিজের পায়ে দাঁড়াতে পারে